আমি বার্নপুর নিমতলা থেকে দুর্গাপুর যাওয়ার জন্য পঁচিশ পাঁচ দুহাজার তেইশ তারিখে দশটা কুড়ি মিনিটে পাঁচজন যাওয়ার জন্য একটা ছোটো ক্যাব বুক করতে চাই